নমস্কার হ্যাঁ চাষবাস করি আমি হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে সব ধরনের সবজিই চাষ করে থাকি আমি হ্যাঁ শীতের সময় শীতের সবজি গরমের সময় গরমের সবজি বর্ষার সময় বর্ষার সবজি সবরকমের সবজিই পাবেন আপনি ও চার পাঁচ বিঘে

হ্যাঁ আমাদের আশেপাশে অনেকেই চাষবাস করে থাকে হ্যাঁ অবশ্যই আসুন কথা বলেন ঠিক আছে টাকা দেবেন তো নগদ যতটা সবজি নেবেন ততটাই টাকা দিয়ে যাবেন তো যতটা সবজি নেবেন ততটারই টাকা দেবেন তো হ্যাঁ এখানে গাড়ি ঢুকবে আমাদের মাঠের বাইরে গাড়ি ঢোকাতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি আপনি রাখুন পরে কথা বলবো